আমার জীবনের সবথেকে দামী জিনিস আমার লেখা বই যে বই আমরা আমি কবিতার রূপ নিয়ে লেখার চেষ্টা করেছি এবং আমার জীবনের সুখ দুঃখ সমস্ত জিনিসটাই আমি আমার এই লেখার মধ্য দিয়ে ব্যক্ত করেছি সুতরাং এর থেকে আর দামী জিনিস আমার জীবনে কোন কিছুই হতে পারেনা